করে থাকেন কেউ প্রয়োজনে কেউ অপ্রয়োজনে কাউকে বা করতে হয় তাই করেন এর মধ্যে কিছু কাজ এমন থাকে যেগুলো মানুষ জেনে বুঝে করে বা সেই কাজগুলো করতে উন্নীত হয় যার পরিণামে তারা সে গর্বিত হয় শুধুমাত্র সে নিজেই নয় তার আশেপাশে পরিজন আত্মীয় আপনজন সবাই সেই কাজের জন্য গর্বিত হন এবং প্রতিটা ব্যক্তি সচেতনভাবে কোনো না কোনো সময় জীবনে এমন কিছু কাজ করার চেষ্টা করেন যার জন্য সেই মানুষ গর্বিত হন এই ইচ্ছাটা সবার কম বেশি থাকে আমার ইচ্ছা বলতে কিংবা আমি এমন কোনো কাজ করেছি তার মধ্যে বলা যায় আমি বেশ কয়েক বছর কোচিং করেছি অর্থাৎ ছেলে মেয়েদেরকে পড়িয়েছি এবং আমি সেই সব ছেলে মেয়েদেরকে পড়িয়েছি তাদেরকে তেমন ভাবেই করার তৈরি করার চেষ্টা করেছি যাতে করে তারা প্রকৃত শিক্ষা পায় এবং শুধুমাত্র পাঠ্য পুস্থকে বা পুঁথিগত শিক্ষা টাই গ্রহণ করুক এমনটা চাই নি বরং আমি তাদেরকে নৈতিক শিক্ষাও দিতে চেষ্টা করেছি একটা সমাজে একটা এলাকায় একটা পরিবারের অংশ হিসাবে একটা স্টুডেন্টকে অর্থাৎ একটা ছাত্রকে কি পরিমাণ শিক্ষা গ্রহণ করা উচিত কেমনভাবে চলা উচিত কেমন জীবনের অংশীদার হয়ে চলা উচিত সেই বিষয়টা আমি শি শিক্ষা দিতে চেষ্টা করেছি যতটা পেরেছি আমি করেছি তাছাড়া আরো একটা জিনিস মনে পড়ে আমি অনেক বান্ধবীদের সঙ্গে কথা বলেছি তো সেই ক্ষেত্রে আমি আমাদের সমাজে মেয়েদেরকে যেমন পুরুষ শাসিত সমাজে মেয়েদেরকে অনেকটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় তাদেরকে খুব কম সময়ের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় যাতে করে তারা তাদের জীবনটাকেই উপলব্ধি করতে পারে না তারা হাঁ খুব তাড়াতাড়ি এইসব ঘরোয়া ব্যাপার স্যাপার বিয়ে সাদি এইসবে অংশগ্রহণ করে ফেলে তারপরে পরবর্তীতে তারা জীবনে অনেক কোনো লক্ষ্যেই পৌঁছতে পারে না কিছুর করতেই পারে না সে সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি এই সেই সব ব বান্ধবীদেরকে তাদেরকে এই বিয়ে সম্বলিত ব্যাপার থেকে দূরে রাখতে এবং অনেকে এটা করতে এবং এটা বিশ্বাস করাতে পেরেছি যে এই বিয়ে টিয়ে এই সমস্ত ব্যাপারগুলো স থেকে দূরত্ব ক্ষেত্রে বজায় রেখে ভালো করে জীবনে অনেক কিছু যাতে করতে পারে পড়াশুনো করতে পারে এরকমটা আমি করেছি এবং বেশ কিছু ক্ষেত্রে আমি সফলও হয়েছি তারা এখনো আমাকে এটা বলে যে না তুমি বলে ছিলে বলে আমি এটা করেছি আমি বেশ এখন ভালো হয়েছি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া আমি কিছু স্টুডেন্ট তৈরি করেছি কিছু মানুষকে অ্যা জীবনের পথে এগিয়ে দিতে পেরেছি